পরিবহণের সুবিধা সত্যিই স অভাব সুবিধার অভাবকে স্বাস্থ্যসেবাকে অ্যাক্সেসকে প্রভাবিত করে তোলে হ্যাঁ কারণ পরিবহণের সুবিধা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু উ সেটা তাহলে সেখানে স্বাস্থ্যসেবায় যে কোনো মানুষের সেটা সেটা প্রভাবিত করে তোলে কিন্তু যদি সুবিধার না হয় সেক্ষেত্রে কিন্তু উ খুবই মানুষের কষ্ট হয় কারণ হাসপাতালগুলো হ্যাঁ আমাদের এখানের হাসপাতালগুলো কিন্তু উপকণ্ঠেই রয়েছে এ খুবই সামনাসামনি হাসপাতাল আমাদের এখানে খুব বেশি দেরি টাইম লাগে না যেতে এ ক্ কারণ সেখানে পৌঁছাতে গেলে আমাদের এখান থেকে হাসপাতাল যেতে এ আধ ঘণ্টার মতন লাগে তো সেই কারণে আমাদের কিন্তু সেরকম অসুবিধা হয় না আর এখানের হাসপাতালে তো রাতে দিনে এ যখনই যাই না কেন ডাক্তার থাকে বা এখানে ক্ গেলে চিকিৎসাটাও কিন্তু তৎক্ষণাৎ হয়ে যায় যে কোনো ইমার্জেন্সি রোগী বা কোনো যাই যেই রোগীই হোক না কেন তার চিকিৎসা কিন্তু খুব তাড়াতাড়ি হয় ইমার্জেন্সি রোগীদেরকে কিন্তু আরও খুব ভালো করে যত্ন করে এ এবং খুব তাড়াতাড়িতে দেখে তো সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হয় না তো আমি বলব যে পরিবহণের সুবিধাটা কিন্তু বড় কারণ তার পরে আবার এটা দেখতে হবে যে সেখানে যাওয়ার জন্য ও যাওয়ার জন্য য্ সময়টা কতটা লাগছে তার থেকেও বড় কথা হচ্ছে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ আন য্ গাড়ি রয়েছে কি না যাতে যাওয়া যাবে তো এইগুলো তো আগে দেখতে হবে সেই কারণে এটার সুবিধা থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় পরিবহণটাই কিন্তু যা স্বাস্থ্য ব্যবস্থায় পরিবহণটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে